আজ আমি সিঁথির রেস্তোরাঁ থেকে রাজ কলেজ মোড়ের সামনে ইটালিয়ান পিৎজা ম্যাক্সিকান বার্গার চাইনিজ চিকেন স্যুপ ও ভারতীয় নিরামিষ থালি অর্ডার করতে চাই